হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন কী সমস্যা হুম হুম হুম কোথায় ডাক্তার দেখিয়েছিলেন দেখুন জ্বর বমি জ্বর সবারই হয় কিন্তু এবার আপনার এত সিরিয়াস বলছেন যখন ডাক্তার দেখিয়েছেন ডাক্তারের ওষুধেও কাজও হচ্ছে না বলছেন যে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখিয়েছেন ডাক্তারবাবুতে কাজ হচ্ছে না তাই তো ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না এবারে এটা তো সিরিয়াস একটু ইয়ে না ডাক্তারে ওষুধ টষুধ দিয়েছিলো তাই তো ওষুধ দিয়েছিলো সেই ওষুধে কাজ হচ্ছে না আচ্ছা ওষুধ দিয়েছিলো কাজ হচ্ছে না এবারে এগুলো অনেক সিরিয়াস থাকে না কেউ কেউ অনেকটা জ্বর অনেক কারণে অনেক কিছু জ্বর হয় যদি এতটাই ইয়ে হয়ে থাকে জীবন সুরক্ষা জীবন সুরক্ষা হাসপাতাল আছে ওখানে ওখানে আপনি যান ওখানে গেলে অনেক ভালো হবে ভালো হবে ডাক্তার ভালো ভালো ডাক্তার আছে ওঁদের ওঁরা পরামর্শ করে আপনাকে ওষুধ দেবে আপনাকে ওষুধ দেবে সেই ওষুধ খেয়ে আপনি হয়তো সুস্থ আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন যেটা আমার ধারণা আমি আপনাকে বলে দিলাম কারণ আমি এখানে জানি তো যে এই জায়গাটা মানে ঐজন্য বলছি আপনাকে যে আপনি ওখানকে যান আপনি জীবন সুরক্ষা হাসপাতাল ওখানে গিয়ে আপনি ডাক্তার দেখান ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন কথা আপনি ঠিক ভালো হয়ে যাবেন দেখুন ঠিক আছে রাখ ঠিক আছে রাখছি